ভারতীয় খেলাগুলির মধ্যে আমার মনে হয় ফুটবল খেলাটিকে দিকে আরও স্বীকৃতি প্রয়োজন কারণ আরও স্বীকৃতি না দিলে এই ফুটবল খেলাটি ক্রমশ হারিয়ে যাচ্ছে তার ফলে ভারতের যে ছোট ছোট গ্রামীণ অঞ্চলের মানুষজন হ্যাঁ আমি দেখেছি এখন পর্যন্ত ভারতের কিছু কিছু গ্রামীণ অঞ্চলের মানুষ বা ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলা তাদের ছোট ছোট মাঠের মধ্যে প্রদর্শন করে থাকে তাছাড়াও আমাকে একটি দেখতে খুবই ভালো লাগে কিন্তু বড় মাঠে ফুটবল খেলা ক্রমশ কমে যাচ্ছে বা এটির মধ্যে কোনো টিম বা কোনো টিম পাস মানে কোনো টিম আসছে না খেলার জন্য তার জন্য আমার মনে হয় এ ভারতের মধ্যে ধীরে ধীরে ফুটবল খেলাটি আরও বিলুপ্ত হয়ে যাচ্ছে তার জন্য আমার মনে হয় ভারতের মধ্যে ফুটবল খেলাটিকে আরও স্বীকৃতি দেওয়া উচিত এবং এই ফুটবল খেলাটিকে আমাদের ইন্টারন্যাশনাল খেলা বা খুবই জনপ্রিয় বা আন্তর্জাতিক খেলা হিসেবে আরও ভালো করে খেলা উচিত